কুড়ি হাজার পাঁচশো তিন এগারো হাজার তিনশো একান্ন নিরানব্বই হাজার চারশো পাঁচ বাহাত্তর হাজার একশো এক পঁয়তাল্লিশ হাজার ছশো পঁচিশ